ইউটিউবে খাবার চ্যানেল বলতে শম্পাস কিচেন পপিস কিচেন আর টি ভিতে বহু চ্যানেলের প্রোগ্রাম আমি দেখি তার মধ্যে আমার সুদীপার রান্নাঘর ও আহারে বাহার প্রোগ্রাম আমার খুব প্রিয় এইগুলি থেকে আমি বিভিন্ন রকম মা ঠাকুমা আমলের বিভিন্ন পদ শিখেছি যেমন নটে শাকের উঁচ্ছে চচ্চরি কচু পাতার চিংড়ি এইগুলি শিখেছি ইউটিউবে আমি অনেক কিছু শিখেছি যা টি ভিতে একটা নির্দিষ্ট সময়ে শিখ দেখতে পারি কিন্তু ইউটিউবে আমি যখন সময় দরকার সেইটুকু সময়ে খুলে দেখতে পারি